আমি নাচে যুক্ত হই প্রথমে আমাদের এখানে পাড়ায় অনুষ্ঠানের নাচ দেখতে খুব ভালোবাসি এবং দেখে দেখে নাচ করতাম এবং আমি প্রফেশনালি নাচ শিখিনি এবং নাচ শিখেও দেখে দেখে নাচ করতে আমার বিরাট আগ্রহ ছিল ওই জন্যে নাচ দেখে দেখে শিখে আমিও হালকা করে টেস স্টেজ প্রোগ্রাম করতাম পাড়ার অনুষ্ঠানে